প্রথম কথা হলো ফটোগ্রাফারের বিষয়ে আমরা কোনো কিছুই জানি না আমরা মধ্যবিত্ত ঘরের সাধারণ বা বাঙালি ফটো তুলতে হয় তুলে দেখতে সুন্দর লাগে সেগুলো সেই জন্যই আমরা ফটো তুলি ফটো তুলে রাখলে পরেও দেখা যায় কিংবা কোনো ফটোতে কোনো কিছু চিহ্নিত করা যায় যে ওই অমুক জায়গায় গিয়েছিলাম কোনো একটা স্থানে সেই জায়গাটা মনে করা যায় ওখানে পরিবেশ এরকম ছিলো এইসব নানান বিষয়ে আমরা তখন কল্পনা করতে পারি ভাবতে পারি এই জন্য আমাদের ফটো তুলে রাখা কিংবা কাউকে দেখালাম সেটা দেখে সে বললো অমুক জায়গা বেড়াতে গেছিলে এইসব জায়গা সম্বন্ধে তাকে কিছু বলা যায় নানা বিষয়ে তাদের উপরে আমরা তাদেরকে আমরা বোঝাতে পারি যে এই এখানে এই জায়গাটায় আমরা গিয়েছিলাম এই জায়গা সুন্দর সুন্দর তো এইরকম এখানে দেখতে গিয়েছি পরিবেশটাও খুব সুন্দর এই জন্য আমরা ফটো তুলে রাখি ফটো তুলে সেগুলো আমরা পরে দেখি সুন্দরও লাগে দেখতে ভালো লাগে সব কিছু নিয়ে পরিবেশ পরিস্থিতি আমরা জানার চেষ্টা করি যে যে পরিবেশে গিয়ে কেমন লাগছে সেই সব জায়গার অনুভূতিগুলো আমাদেরকে মনকে করে তাই আমরা ফটো তুলি অত কিছু জানি না আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরের বাঙালি মেয়েরা কারণ আমরা অত কিছু ভেবে আমরা ফটো তুলি না আর ফটোর ব্যাপারে অতটা অভিজ্ঞতা আমাদের নেই ফটো তুলে রাখলে দেখতে সুন্দর হয় এটাই হলো আমাদের কাছে সবচেয়ে বড়ো অন্য কিছু অন্য কোনো কিছু আমরা জানি না